আমার বাড়ির আশেপাশে এলাকাগুলিকে হাইজেনিক রাখার জন্য আমি যা করি তা হচ্ছে আমার বাড়ির আশেপাশে কোনো নোংরা আবর্জনা যাতে না থাকে এবং খাল ডোবা নালা এগুলোনে যাতে জল না জমা থাকে এগুলোনে জল জমা থাকলে মশা হবে সে এবং এজন্য সবকিছু লক্ষ করে রাখা এবং আমাদের ব্লক থেকে পঞ্চায়েত থেকে তারা এসে মাসে কয়েকবার এসে লক্ষ করে এবং এভাবে সংরক্ষণ করি